ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের সময় যে সমস্ত আন্দোলন হয়েছিল তার মধ্যে অসহযোগ আন্দোলন হল অন্যতম অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী তো ভারতীয় ভারতের জাতীয় কংগ্রেসের এর পরিচালনায় ভারতব্যাপী যে অহিংসা বা বা অহিংস আইন অমান্য আন্দোলনগুলির মধ্যে সেটা ছিল সর্বপ্রথম এবং এই আন্দোলন উনিশশো কুড়ি সালের সেপ্টেম্বর থেকে উনিশশো বাইশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলে এ আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বলা হয় গান্ধীজি